হ্যালো আপনার কি কাপড় দোকান শীত তো আসছে শীত ও শীত হ্যাঁ শীতের পোশাক তো চাই এবারে কীরকম দাম আছে ও কমে কমে সমে হবেক তো ও ও তাহলে একটু বেশি করে নেওয়া হয়তো হবে আর কি চাদর সোয়েটার এখন তো শীতের পোশাক বেশি লাগবেক বাচ্চাদের জ্যাকেট সোয়েটার মাফলার ও সব কিছুই নেওয়া হবেক তাহলে শীতের জন্যে হ্যাঁ ওই সোয়েটার জ্যাকেট বাচ্চাদের সোয়েটার মানে মাফলার টুপি